ভারতের বিভিন্ন ভ্রমণমূলক জায়গাগুলি হল দার্জিলিঙের পাহাড় বিখ্যাত জলপাইগুড়ির তরাই ডুয়ার্সের জন্য বিখ্যাত দক্ষিণ ভারতের কন্যাকুমারী সমুদ্রের জন্য বিখ্যাত এইসব ভ্রমণমূলক জায়গাগুলো পরিভ্রমন করলে মানুষের মনের মধ্যে অনেক কিছু জ্ঞানের পরিসর পরিসর সুস্পষ্ট হয় দীর্ঘায়ু অনেক কিছু জানতে পারা যায় তাই আমরা প্রত্যেক ভারতবাসীকে বলবো একঘেয়েমি জীবন থেকে নিস্তার পাওয়ার জন্য এবং মানুয়ের মনের মধ্যে আনন্দ পাওয়ার জন্য অবশ্যই ভ্রমণ দরকার তাই দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা টাইগার হিল থেকে দেখলে মানুষের মনের মধ্যে কিভাবে সূর্যোদয়ের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘার বরফগুলো ঝরে পড়ছে তা থেকে মানুষ আনন্দ উপভোগ করে এছাড়া একশৃঙ্গ গন্ডার যেগুলো বিরল জাতীয় প্রাণী সেগুলো নিজের চোখে দেখার জন্য অবশ্যই বিভিন্ন ভ্রমণমূলক জায়গা পরিদর্শন করা একান্ত দরকার মানুষের জীবনে বেঁচে থাকার জন্য